আমি সুন্দর প পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে সুন্দরবন অঞ্চলে ঘুরতে গিয়েছি সেখানে বলে একটা জায়গা সেখানে খুব সুন্দর পরিবেশ এবং সবুজের সমারোহ জঙ্গল চারিদিকে এবং তার সেইখানকার নদী নদীতে প্রচুর মাছ কাঁকড়া এবং সেখানে নদীতে বড়ো বড়ো জাহাজ ঠিক বলা যায় না ট্রেলর সেগুলো

সেখানে ঘুরতে খুব ভালো লেগেছে এবং সেখানকার মানুষের যে হাতে করে মাস এবং কাঁকাড়া ধরা ছোটো ছোটো নৌকা করে জঙ্গলে যে কাঁকড়া মারতে যাওয়ার দৃশ্য সেটা খুব সুন্দর সে সবাই এরকম বিকেলের দিকে এরকম ছোটো করে নৌকায় নৌকায় এক একটা নৌকায় চার পাঁচ জন করে দাঁড় সবথেকে খুব ভালো দৃশ্য একটা যেখানে দাঁড় বেয়ে মানুষ কাঁকড়া মারতে যাচ্ছে যেন নৌকায় হাল বেয়ে বেয়ে যাচ্ছে কাঁকড়া মারতে এক একটা নৌকা সারি বেয়ে এরকম পাঁস সাতটা নৌ নৌকা করে যাচ্ছে যখন নৌকা সুন্দর পরিবেশ সেখানে দেখতেও অসাধারণ লাগে এবং বিকেলের দিকে জঙ্গলের বিভিন্ন পাখি তাদের আসা যাওয়া দেখতে পাওয়া যাবে সেখানে এবং কাঁংড়া থুপা দিয়ে যেটা মানুষ ওই ছোটো ছোটো মাছ কেটে কেটে দড়ি দিয়ে বেঁধে নদীতে ফেলে সেখানে কাঁকড়া মারছে এটাও একটা সুন্দর পরিবেশ দেখার মতো এবং নদীতে যখন নৌকাগুলো সারি বেয়ে কাঁকড়া মারতে যায় তারা সারি দিয়ে গান গায় গান গাইতে গাইতে যায় এটাও খুব সুন্দর একটা পরিবেশ দেখার মতো এবং এসে আমার খুব ভালো লেগেছে এবং সেখানে গিয়ে আরো একটা জিনিস দেখেছি মানুষ সেখানকার মানুষ নদীর পাড়ে যে জাল ফেলে ফেলে চিংড়ি মাছ ধরছে বড়ো বড়ো বিভিন্ন রকম নদীর মাছ যেগুলো সেগুলো ধরছে এবং এবং সেগুলো আমার এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সেখানে তারা ওই কাঁকড়া ধরে আবার নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া এ খুব আনন্দের বিষয়